বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা জন্মের পর থেকেই আমরা বাংলা ভাষা শুনেছি এবং বাংলা ভাষায় কথা বলতে পারি এবং বাংলা ভাষার সব বইও পড়েছি বাংলা ভাষায় স সমস্ত রকম বইয়ের অভি অভিজ্ঞতাও আমরা জানি আর হচ্ছে বাংলা ভাষা একটা সত্যি খুব মিষ্টি ভাষা বাংলা ভাষা স্কুল থেকে আরম্ভ করে সব কিছুতেই আমরা যেমন পেপারেও বাংলা পেপার পড়ি বাংলায় গল্পের বই পড়ি বাংলার উপন্যাস পড়ি সুতরাং বাংলা ভাষার অভিজ্ঞতা সম্পর্কে আমার ভালোই অভিজ্ঞতা আছে